হ্যাঁ দাদা আমি মালদা থেকে বলছিলাম আমি আপনাদের রেস্টুরেন্টে দু প্লেট বি বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ওটা কতক্ষণে পাওয়া যাবে আচ্ছা আর বলছিলাম যে দাদা আমার না ওখান থেকে একটা খাবার কমানো ছিলো হ্যা একটা এক প্লেট বিরিয়ানি আমি কমিয়ে দেবো কারণ আমার যে বন্ধুটা এখানে আসার কথা কি না সে আজকে আসতে পারবে না তো ওই জন্য আমি এক প্লেটই অর্ডার করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে কতক্ষণে পাচ্ছি তাহলে বিরিয়ানিটা আচ্ছা ঠিক আছে হুম হুম এক প্লেট হয়ে যাবে দু প্লেট অর্ডার দিয়েছিলাম ওখান থেকে একটা মাইনাস করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে